নতুন রেসিপি সম্পর্কে জানতে রান্নার অনুষ্ঠান অনুসরণ করি টিভি শো টিভিতে মাঝে মাঝে নানান ধরনের রান্নার রেসিপি দেখায় বিকাল পাঁচটা থেকে রান্নাঘরে এবং ইউটিউব ভিডিও দেখেও আমরা এখন নানা ধরনের রান্নার রেসিপি সম্পর্কে জানতে পারি এবং আমরা যেহেতু মধ্যবর্তী পরিবারের মানুষ তাই বাজারে গিয়ে কিনে খাওয়া সম্ভব নয় মাঝে মাঝে ভালো জিনিস খেতে ইচ্ছে করলে বাড়ির সকলে মিলে খাব মনে করে জিনিসটা এনে বাড়িতে তৈরি করে খাই কিন্তু তৈরি করবো কি করে আগে তো এসব ভালোমন্দ তৈরির কোনো প্রকল্পই ছিল না এখন কীভাবে রান্না করবো সেই সব দেখার জন্য ইউটিউব চ্যানেলের সাহায্য নিতে হয় তাই আমি নতুন রেসিপি সম্পর্কে জানতে কোনো রান্নার অনুষ্ঠান বা ইউটিউব দেখেই কাজ করে থাকি এবং রান্নাও খুব ভালোই হয়